ভারতে নানা জাতি ধর্মের লোক বাস করে এখানে বিভিন্ন ধর্মের মানুষ বাস করেন তাই এখানে বিভিন্ন রকম ধর্মীয় স্থান দেখতে পাওয়া যায় মন্দির মসজিদ নানক মন্দির জৈনদের মন্দির বিভিন্ন ধর্মীয় স্থান কিন্তু ভারতে দেখতে পাওয়া যায় এখানে আমাদের বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান রয়েছে বিভিন্ন ধর্মের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান যেমন হিন্দুদের আলাদা ধর্মীয় অনুষ্ঠান রয়েছে মুসলিমদের আলাদা ধর্মীয় অনুষ্ঠান রয়েছে এবং খিস্টানদের বা জৈনদেরও আলাদা ধর্মীয় অনুষ্ঠান রয়েছে বিভিন্ন ধর্মের বিভিন্ন রকমভাবে রীতি নীতি পালন করা হয় আমি হিন্দু হিন্দু ধর্মের আমাদের বিভিন্ন ধরনের যেসব অনুষ্ঠানগুলি রয়েছে সেগুলির মধ্যে হলো আমাদের মায়াপুর নবদ্বীপে ভগবান শ্রীচৈতন্যের জন্মস্থান সেখানে গৌরাঙ্গদেবের যে রীতি নীতি বা আচার অনুষ্ঠান আমরা খুব মনোযোগ সহকারে পালন করে থাকি এখানে প্রত্যেক দিন সকালে এ ভগবান শ্রীচৈতন্যকে স্মরণ করা হয় এবং খোল কীর্তন নিয়ে হরিনাম সংকীর্তনে যাওয়া হয় এছাড়াও সন্ধ্যাবেলা শুদ্ধ কাপড় পরে আমরা সো তুলসী তলায় সন্ধ্যা আরতি করি এবং ধুপ ধুনো দিই এছাড়াও যেমন মুসলিমদের তারা মসজিদে যান নামাজ পড়েন বিভিন্ন রকমের তাদেরও রীতি নীতি থাকে সেটা আমার জানা নেই তারা সেই সব রীতি নীতি অনুষ্ঠান আচরণ পালন করেন আমাদের হিন্দুদের চতুর্দিকে যেমন সারা কার্তিক মাস আমাদের হরিনাম সংকীর্তন হয় প্রত্যেকের বাড়িতে হরিনাম সংকীর্তন হয় বিভিন্ন রকমের অনুষ্ঠান হয় নানো গুরু নানকের জন্মস্থানেও কিন্তু তাদের বিভিন্ন রকমের অনুষ্ঠান পালন করা হয় তারা সেই ক সেই দুদিন বা সারা দিন তারা তাদের ধর্মীয় রীতি নীতি নিয়েই ব্যস্ত থাকেন অতএব ভারতের নানা ধর্মীয় স্থানে নানা রকমের ধর্ম ধর্ম জাতি নিয়ে রয়েছে নানা ধর্ম নানা ধার্মিক অনুষ্ঠান পালন করা হয়